দিদি আমি এখন যেতে পারছি না তাই জন্য বলছি আমার ফোনেতে মাপটা নিন জামার মাপটা নিয়ে নিলে খুবই ভালো হতো চুড়িদার বানাবো আচ্ছা হ্যাঁ একটু লম্বাই বানাবো ঝুলের মাপটা এই ছত্রিশ সাঁইত্রিশ রাখবেন

হাতা ষোলো রাখুন হ্যাঁ হাতায় একটু পাইপিং করে দেবেন হ্যাঁ হ্যাঁ গলাটা ছয় ইঞ্চি রাখুন হ্যাঁ পিছনে সাত ইঞ্চি রাখুন হ্যাঁ হ্যাঁ চেন হবে হ্যাঁ লম্বা ফিতে রাখবেন কোমর রাখবেন এই চৌত্রিশ একটু ঢিলা রাখবেন উপরে রাখুন ছত্রিশ আটত্রিশ আটত্রিশ ইঞ্চিই রাখুন বারোই বারো ইঞ্চিই রাখুন পাটিয়ালাই করে দিন কোমর এই আটত্রিশ রাখুন দেখবেন একটু ভালো করে করে দেবেন একটু কম করে হয় না আচ্ছা দিদি